আমি গত সপ্তাহে এম বাজার থেকে যে সুতির চাদরটি কিনেছিলাম সেইটি কিন্তু দেখে বেশ ভালো মনে হয়েছিলো এবং স্পর্শ করে বুঝতে পারি যে সেটি সুতির চাদর কিন্তু বাড়িতে এসে যখন আমি সেটা বিছানার মধ্যে পেতে ফেলি তারপর যখন সেখানে বাচ্চারা বসে তখন কিন্তু চাদরটি সুতির বলে ঠিক মনে হচ্ছিলো না মনে হচ্ছিলো অন্য কোনো আরও কাপড় মেশানো রয়েছে চাদরটি কেমন বিছানা থেকে ঘষে নিচে পড়ে যাচ্ছিলো চাদরটির মান সেই তুলনায় কিন্তু ভালো ছিলো না